ভারতের স্বাস্থ্যসেবার ব্যবস্থা বলতে গেলে ভালো সরকারী স্বাস্থ্যব্যবস্থা আগের থেকে ভালো হয়েছে কিন্তু কোথাও কোথাও সেটা খুব খারাপ এখন সরকারী স্বাস্থ্যসেবা থেকে বেসরকারি স্বাস্থ্যব্যবস্থা সবাই গ্রহণ করেছে ভারতে স্বাস্থ্যব্যবস্থার কিছু প্রধান চ্যালেঞ্জগুলি হলো ঠিকমতো অ্যাম্বুলেন্স ব্যবস্থা পাওয়া যায় না কোনো ডাক্তার ঠিক করে রুগীর রুগীর কঠিন কোনো রোগ সম্পর্কে তাদের পরিবারকে জানান না যার ফলে সেই মানুষ অনেক হেনস্তা হয় অনেক সরকারি ছুটির দিনগুলি বড়ো বড়ো ডাক্তার পাওয়া যায় না ইত্যাদি